আমি এক সপ্তাহ আগে অনলাইনের মাধ্যমে ফ্লিপকার্ট থেকে একটি বই কিনেছিলাম সেই বইটি ছিল একটি উপন্যাস উপন্যাসটির নাম ছিল মাল্যবান এবং উপন্যাসটি লিখেছেন জীবনানন্দ দাশ বইটি খুবই ভালো এবং বইটি পড়তে আমার খুবই ভালো লেগেছে এবং তার যেই উপন্যাসটি উপন্যাসটি পড়ে আমাকে অনেকরকম ভাবতে শিখিয়েছে সেই জন্য আমার এই বইটি খুবই পছন্দের এবং এটি কিনে আমি খুবই উপকৃত হয়েছি